কিছু জায়গাগুলির নাম হলো যেমন জিতপুর বাইরাগুড়ি এই আলিপুরদুয়ার তারপর হলো হলদিবাড়ি ট্যাঙ্কিতলা তারপর ধরুন লিচুতলা কোর্ট মোর কলেজ হল্ট এই বীরপাড়া তফসিকাতা ঘরঘড়িয়া এই তারপর ধরুন বকখালি সোনারপুর এই তারপর শালবাড়ি পূর্ব কাঁঠালবাড়ি তারপর চিলাপাতা পাতলাখাওয়া তারপর যেমন ধরুন বাঁচুকামারি পৌরবস্তি কোচবিহার বানেশ্বর তারপর বটতলা সোনালি এই খোল্টা তারপর যেমন ধরুন হচ্ছে নিশিগঞ্জ মাথাভাঙ্গা তারপর দিনহাটা শিলিগুড়ি তারপর যেমন ধরুন রাজাভাতখাওয়া বৃন্দাবন মায়াপুর নবদ্বীপ ভুটান নেপাল কামাখ্যাগুড়ি তারপর যেমন ধরুন ডিমা কালচিনি হ্যামিল্টন রসিকবিল গোসাইগাঁও বিজনি তেলিপাড়া মুর্শিদাবাদ তারপর আরও হচ্ছে যেমন ধরুন পাম্পু বস্তি জয়ন্তী তারপর লাটাগুড়ি আনন্দনগর নেতাজি রোড অরবিন্দনগর তারপর দুর্গাবাড়ি ভাটিবাড়ি লেবু বাগান বারোবিশা কুমারগ্রাম মাঝের ডাবরি বেলতলা নৈহাটি তারপর ধরুন বারুইপুর বারাসাত লোহারপুল বাবুপাড়া বাটা মোড় এই কল্যাণী চন্দননগর তারপর যেমন ধরুন মালবাজার এই ইত্যাদি